হ্যাঁ শিশুদের আঁকার জন্য উৎসাহিত করা উচিত কারণ আঁকায় আঁকা শেখায় অ আমাদের হাতে লেখার জন্য হাতে লেখা খারাপ হলে আঁক আঁকা শেখার ফলে হাতে লেখায় একটা সৌন্দর্য হাতে লেখাটা ভালো হয় খুব তাড়াতাড়ি আঁকা শেখার জন্য হাতে লেখাটা ভালো করা সম্ভব হয় আঁকা শিখতে পারলে হাত হাতে হাতে লেখা বা কোনো কিছু সুন্দর করে লেখা লেখা হাতে লেখার জন্য খুবই উপকার হয় আঁকা জন্য এক একটা আঁকাকে খুব সুন্দর সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য খুবই ধৈর্য এবং সহ্যের প্রয়োজন আর তাড়াহুড়ো করে আঁকা কখনোই সম্ভব হয় না আ আঁকতে গেলে অনেকটা সময় এবং অনেকটা ধ অনেকটা অনেকটা ভালোবাসার সঙ্গে আটা আঁকাটাকে সম্পূর্ণ করতে হয় আঁক আঁকার জন্য আঁকার জন্য একজন ছোটো থেকেই আঁকাটা আঁকাটাকে সুন্দর করে সৌন্দর্যপূর্ণ করে তোলাটা খুবই দরকার আ ছোটো থেকে ছো ছোটো শিশুদের আঁকার প্রতি ভালোবাসাটা সব শিশুদেরই একটু বেশি থাকে কারণ আঁকায় আঁকায় একটা রঙের রঙগুলো আঁকায় খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো আঁকা রঙ ছাড়া কোনো আঁকাই সম্পূর্ণ নয় আঁকা আঁকতে গেলে রঙেরও খুবই একটা সব বেশিরভাগই ভূমিকা লাভ করে আক আঁকার প্রতি আঁকার প্রতিভা আঁকা কোনো কিছু কোনো কিছু আঁকা কোনো কিছু নক কোনো কিছু নকশা সব সবই সবাই কিন্তু আঁকা পারে না তবুও আঁকার প্রতি কিন্তু কিছু কিছু সবারই একটা আঁকাকে কীভাবে সৌন্দর্যপূর্ণ করে তোলা যায় তার জন্য অনেকটা ধৈর্য এবং অনেকটা সময়ের প্রয়োজন তাড়াহুড়ো করে কোনো আঁকায় আমরা সম্পূর্ণ সৌন্দর্য এবং সম সম্পূর্ণ করতে পারি না আঁকতে গেলে অনেকটা সময় এবং অনেকটা ধৈর্যের প্রয়োজন ধৈর্য ছাড়া কোনো আঁকাই কোনোদিনও সম সৌন্দর্য এবং সম্পূর্ণ হওয়া সম্ভব নয় ম আঁকার প্রতি ভালোবাসাটা ছোটো থেকেই লেখাপড়ার সাথে সাথে আঁকাটাও খুব বিশেষ গুরুত্ব গুরুত্ব দেওয়া উচিত কারণ আঁকার আঁক আঁকার আঁকলে আমাদের হাত লেখাটা যেমন সুন্দর হয় কারণ প্রতিটা হাতের কাজই সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই আঁকারই মাধ্যমে কারণ আঁকতে গেলে আমাদের অনেকটা অনেকটা ধৈর্য সর্যের প্রয়োজন হয় আঁক আঁকার প্রতি আঁকার একটা আঁকাই সবথেকে ভালো ভূমিকা লাভ করে কারণ লেখাপড়ার মন বসতে গেলে আঁকাটাই আমাদের সবার প্রথমে শেখা উচিত কারণ কোনো কোনো কিছু সম্বন্ধে জানা বা বোঝার জন্য একটা ছবি আঁকাটা খুবই দরকার কারণ কোনো কিছু যে আমরা কোনো কিছু সম্বন্ধে আমরা জানতে পারি কোনো আঁকা দেখেই বা কোনো কিছু ছবি দেখেই আমরা তার প্রতি একটা সুনির্দিষ্ট ধারণা করতে পারি এই আঁকার মাধ্যমে